কৃষক বা পোলট্রির ফার্ম আমার মামিদের পোলট্রির ফার্ম আছে ভালো নিশ্চিত করার জন্য পোলট্রিগুলো নিশ্চিত করে ভালোভাবে প্রতিরোধ করার জন্য মামিদের একটা বড়ো পোলট্রি ফার্ম আছে ফার্ম টা খুব বড়ো জায়গা নিয়ে করা হয়েছে সম্ভবত খুব সুন্দর করে একটা ঘর বানানো হয়েছে সেই ঘরটা খুব নিচু মতো যাক যে কোনোভাবে সহজে বায়ু চলাচল করতে পারে এবং প্রথম ঘরটা বানানো হয়েছে নিচু বাঁশ দিয়ে বানানো হয়েছে এবং তার উপরে প্রথম ছাউনি হয়েছে খড়ের ছাউনি তারপরে ছাউনিটা খড়ের ছাউনি দেওয়ার পরে ওর উপরে অ্যাসবেস্টস দেওয়া হয় অ্যাসবেস্টস দেওয়ার পরে বাঁধা হয়ে যায় পোলট্রির ঘর টা এবং চারিদিকে বেশ জাল দিয়ে সুন্দর করে বাঁধা হয় যাতে কোনো পোকা মাকড় বা কোনো জিনিস না যেন ওর ভিতরে ঢুকতে পারে এবং পোলট্রিটা নিরাপদে থাকে এবং তার পোলট্রিটা প্রথম শুরু হয় প্রথম যে ঘরের ভিতরে বা ভুষি একটা ধরনের দেওয়া হয় কারণ ছোটো ছোটো যখন ছানারা আসে ছোটো ছানা আসে তখন সেটা খুব সুন্দর করে ছোটো ছোটো করে গোল করেও দেওয়া হয় তার ভিতরে ছানাগুলো রাখা হয় যখন ওরা পায়খানা বা পেচ্ছাপ এক ধরনের করা হয় তখন সেগুলো প্রতিদিন সেগুলো সিস্টেম আছে সেগুলো বাছাই করা হয় করে তাদের নোংরাগুলো পরিষ্কার করে দেওয়া হয় আবার নতুন করে দেওয়া হয় তাদের প্রত্যেক দিন জল খাবার যখন ছানা ছোটো থাকে তাদের রোজ দিন দু এক ঘণ্টা আধ ঘণ্টা পর তাদের খাবার দেওয়া হয় বা যত্ন করা হয় তাদের লক্ষ্য রাখতে হয় যখন রাতের বেলা রাত যখন আসে তখন রাতে আট থেকে দশবার তাদের উঠে উঠে তাদের দেখতে হয় যখন তারা বসে থাকে তাদের একটা ঝাড়ু আছে ঝাড়ু দিয়ে তাদের তাড়া দিতে হয় কেন তারা যখন বসে থাকে তখন তাদের খাবারটা তখন জমে যায় জমে গিয়ে তাদের শরীরটা খারাপ করে আর পোলট্রি যখন ওরা শুয়ে বসে থাকে তাদের পা বা পা গুলো পা হাড় বেঁকে যায় তারা মাঝে মাঝে পোলট্রিগুলো বসেও যায় তখন আমরা ভাবি যে পোলট্রিগুলো শরীর খারাপ আছে আমাদের ডাক্তারবাবুও আসে এসে ভ্যাকসিন ভ্যাকসিন দেয় এবং অনেক ধরনের রোগ কী কী রোগ হয়েছে মাঝে মাঝে মুরগিটা করা হয় হয়ে ডাক্তাররা দেখে যে মুরগিটার কী রোগ হয়েছে হয়ে সেইভাবে আমাদের ওষুধ চলাচল করা হয় ওষুধ দেওয়া হয় মুরগিগুলোর বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয় খায় এবং অনেক ধরনের ভ্যাকসিন ঔষধ ওদের দেওয়া হয় পোলট্রিগুলো নিরাপদ রাখার জন্য ডাকার জন্য পাখা দেওয়া হয় যখন অতিরিক্ত গরম পড়ে তখন বেশ অনেক টেবিল পাখা দেওয়া হয় তাদের গাটা ঠান্ডা রাখার জন্য বা দই দই খেলে ঠান্ডা হয় আঁখের গুড় লতা পাতা এগুলো দেওয়া হয় মাঝে মাঝে বাড়ি থেকে রসুন বেটে সেই রসগুলো তাদের খাওয়ানো হয় যাতে আমাদের পোলট্রিগুলো বেশ নিরাপদে নিশ্চিত থাকে আমরা মনে করি যে আমাদের পোলট্রিগুলো নিশ্চিত আছে বেশ ভালো ঘোরাফরা করছে খাচ্ছে আমাদের ওজনেও আসে বেশ ভালো তার জন্য যখন ঠান্ডাকাল আসে তখন কয়লার আগুনে কয়লার আগুন করা হয় করে তাদের গাটা গরম রাখা হয় তারা না যেন মরে না যায় এবং লাইট লাল লাল লাইটের ব্যবস্থা করা হয় সেই লাল লাইটের ব্যবস্থা করা হয় তাদের গা টা গরম রাখার জন্য এবং যখন গরমকাল আসে তখন বায়ু ঘরটার নিচে থাকার কারণে বায়ুটা বেশ চারিদিকে ঠান্ডা হাওয়া টা ওদের গায়ে লাগে ওরা সহজে বড়ও হয়ে যায় এবং ওজনও দিয়ে ওজনও দেয়